হ্যালো চ এই তো পাঁচটার দিকে বের হবো হ্যাঁ কোচিংয়ে যাব কিন্তু ক্লাস তো এখন ভালো হচ্ছে না হ্যাঁ হ্যাঁ ক্লাসে অনেকে আসছেও না ওই জন্য স্যারেরও পড়াশোনার ইচ্ছা নেই কোনো নোটসও দিচ্ছে না ঠিকমতো

হ্যাঁ বাকিদেরও খবর দে না এক সঙ্গে যাই তাহলে ক্লাসটা ভালো মতো হবে হ্যাঁ আর অঙ্ক ক্লাসেও হুম অঙ্কের ক্লাসটাও ঠিকঠাক হচ্ছে না জানিস তো অঙ্কটা অনেকটা পিছিয়ে আছি হ্যাঁ না আমি কাউকে এখনও খবর দিই নি তুই একটু খবর দিয়ে দে না হ্যাঁ আর সবাইকে বলে দিস যে ক্লাসের মধ্যে পোত্যেকটা সাবজেক্ট যেন হয় জিকে ক্লাসটাও তো ভালো মতো হয় নি যাতে জিকে বইগুলোও সবাই নিয়ে আসে

হ্যাঁ সিলেবাসটা পুরো এই সপ্তাহে কমপ্লিট করে দিতে হবে নাহলে কিন্তু পড়াটা অনেকটাই পিছিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখ